আমরা দীঘা গেছি সে দীঘায় খুব দীঘায় খুব জল এবং সেখানে আমরা মানে হচ্ছে মনোরম দৃশ্য মনে করি এই সূর্য উদয় খুব মনোরম দৃশ্য মনে হচ্ছে যে সূর্য জলের ভিতর থেকে উঠছে সকালে এবং বৈকাল দিকে জলের ভিতর থেকে এসে যাচ্ছে বড় বড় ঢেউ উঠছে সে দেখে খুব মনোরম মনে হচ্ছে মনে খুব মনে মন পছন্দ হচ্ছে এবং খুব মনোরম দৃশ্য দীঘায় খুব প্রচুর মাছ আমদানি হয় এবং বোটে করে মাছ নদীতে করে ধরছে বোটে এবং বোটে করে ধরে এ তারপরে আমরা মুকুটমণিপুর গেছি সেখানে এ খুব বড় বিস্তৃত জলাধার আর সেখানে মাঝখানে একটা ঢিপি একটা পাথর বড়ো আছে সেই পাথরে এ অনেক কিছু লোক যে রান্না করে খায় বা লোক জায়গা ভালো বেড়াতে যায় সেখানে মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড় সেখানে শুশুনিয়া পাহাড়ে খুব উঁচু জায়গা সেখানে খুব ভালো পছন্দের মতো জায়গা এবং সেখানে ভ্রমণ করা খুব ভালো লাগে সেখানে এই পার্কে অনেক হরিণ হরিণ বা অনেক পশু পাখি দেখা যায় সেগুলো দেখে আমাদের খুব মনে পছন্দ হয়েছে মুকুটমণিপুরে খুব বড়ো বড়ো জলাধার সেখানে একটা দার্জিলিং জায়গাটা হচ্ছে খুব চা বাগানের চা বাগান সেখানে শীত গ্রীষ্ম একই রকমের মনে হয় যার দার্জিলিংয়ে খুব কমলালেবু খুব প্রসিদ্ধ দার্জিলিংয়ে জায়গা জায়গা খুব আমাদের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সেখানে অনেক চা বাগান আছে চা বাগানে অনেক শ্রমিক কাজ করে সেসব চা আমরা নিজেরা আমরা ওই বাজার থেকে কিনে খাই এইগুলো আমরা পছন্দ করি